হ্যাঁ বলুন কে বলছেন

হ্যাঁ টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে যাওয়ার প্ল্যান আছে পুরী হ্যাঁ হুম

মাথা পিছু কুড়ি হাজার করে তো নিচ্ছি আমরা হ্যাঁ সেরকম মানে পাঁচ দিনের ট্যুর তো মানে পাঁচ দিন থাকবে আর ছ দিনের দিনে ফেরত এসবে আর কি ওই জন্য এমনি মাথা পিছু খাবারটাও তো সেরকম দেওয়া হচ্ছে না সকালে ব্রেকফাস্ট তো সকালের ব্রেকফাস্ট যেরকম হয় তারপর ওই সাড়ে দশটা এগারোটার দিক করে একটা হালকা টিফিন তারপর দুপুরে লাঞ্চ আর বিকাল বেলার দিকে ওই চা বিস্কুটের ব্যবস্থা থাকবে আর রাত্রে ডিনার আচ্ছা ঠিক আছে আপনি না হয় সীটটা বুক করুন না তারপরে দেখা যাচ্ছে দেখছি কতটা ওই কম করা যায় সে নয় দেখে একটা করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সিনিয়ার হ্যাঁ হ্যাঁ সিনিয়ার সিটিজেনের জন্য সীটটা কিন্তু একটু মানে সীটের কস্টটা একটু বেড়ে যাবে ওটা ধরে লিন সিনিয়ার সিটিজেনদের জন্যে দু থেকে তিন হাজার টাকা একটু বেশি লাগবে না আসলে সামনের দিক করে সীটগুলো তো রিজার্ভ করা থাকে না কারণ সিনিয়ার সিটিজেন বেশি জার্কিং হবে অনেক অসুবিধা হতে পারে ওই জন্য আর কি ঠিক আছে আপনি আসুন না আমি দেখে একটা করে দেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম আচ্ছা ঠিক আছে ক জনের সীট বললেন আচ্ছা আচ্ছা আপনি কি কিছু অ্যাডভান্স পেমেন্ট করবেন না ওয়েদার তো এখন ঠিকই আছে কারণ আমরা টাইমে যাচ্ছি তখন দেখবেন ঠান্ডার পরিমাণটাও বেশি থাকছে না গরম পরিমাণটা মানে মধ্যবর্তী আবহাওয়া টাইপের একটা থাকবে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে কালকে আপনি আমাদের অফিস চলে এসবেন অফিসে এসে না হয় টাকাটা জমা করে দেবেন হুম তখন হয়তো আমি নাও থাকতে পারি ওখানে আরও অনেকজন থাকবে কাছ থেকে রসিদটা নিয়ে নেবেন হুম ঠিক আছে